বাস সম্বন্ধে অভিজ্ঞতা অবশ্যই আছে আমি একবার বাসে ঘুরতে গিয়েছিলাম পুরুলিয়াতে যে আমাদের এখানে লোকাল যে বাসগুলো হয় সেই বাসগুলোর দুই সাইডে সিট থাকে যাত্রীদের বসার জন্যে মাঝখান দিয়ে একটা এক্সপোজ থাকে ফাঁকা জায়গা যেখানে মানুষ চলাচল করতে পারে সামনে ড্রাইভারের জন্য বসার সিট থাকে সেখানে অনেকটা জায়গা ফাঁকা থাকে যাতে ড্রাইভার কম্ফর্টেবল হয়ে বাস চালাতে পারে এবং সামনে পুরো কাঁচ দিয়ে ঢাকা থাকে যাতে ড্রাইভার বাইরেটা দেখতে পায়

এবং ড্রাইভারের পাশে বাসের আউটসাইডে এটা লুকিং গ্লাস থাকে যাতে সে পিছন দিক থেকে কিছু আসছে কিনা সেটাও দেখতে পায় আর বাসের চারটে চাকা থাকে এবং যাত্রীদের লাগেজ জিনিসপত্র রাখার জন্যে উপরে একটা স্টোরেজ থাকে যেখানে যাত্রীরা জিনিসপত্র রাখতে পারে তবে এই মোটামুটি একটা বাসের বর্ণনা আর এখন বাস অনেক আধুনিক হয়ে গেছে এখন বাস অনেক বড়ো হয়েছে এসি বাস হয়েছে আর এখন একটা বাস বিলুপ্ত হয়ে গেছে আমার মনে আছে আগে দোতলা বাস ছিল এখন তো একতলা তার উপরে আর একটা কামরা ছিল যার উপরে উঠতে পারতো সেটা দতলা বাস তো সেই বাসগুলো এখন আর চলে না আর বাস সাধারণত ডিজেলে চলে আর আমরা যখন বল বললাম পুরুলিয়া ঘুরতে গিয়েছিলাম বাসে করে সেই বাসটা লোকাল বাসের থেকে একটু অন্যরকম ছিল লোকাল বাসে যাত্রীদের বসার জন্য যে সিট থাকে সেইগুলো ছোটো ছোটো কিন্তু যখন আমরা দূরপাল্লার বাসে উঠি তখন দেখি সিটগুলো অনেক বড়ো বড়ো এবং কমফর্টেবেল বসার জন্যে এবং পুসব্যাক পুসব্যাক সিস্টেম আছে যে পিছনে ঠেলে শুতে পারবে মোটামুটি সুবিধা থাকে এখন আবার ট্রেনের মতো কোনো কোনো বাসে মানে যেগুলো দূরপাল্লার বাস উপরে বার্থ থাকে শোওয়ার জন্যে মানে বেস্ট টাইপের তো এই ছিল বাসের বর্ণনা যেগুলো মনে পড়লো সেগুলোই বললাম